পশ্চিমবঙ্গ রাজ্য নিজের রাজ্যে থিয়েটার এবং চলচ্চিত্র গান নাচ পর্যটন ক্ষেত্রে খুবই উন্নত হয় সেই জন্য সরকার নিজের রাজ্যে খুবই বড় ভূমিকা পালন করেছেন যেমন সরকার নিজের অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সা এবং নানান জমি জায়গার ব্যবস্থা করে মানুষের এখানে পর্যটন এবং এবং এইখানে মানুষের আসা যাওয়া এবং পর্যটনের জন্য খুবই বড় অবদান দিয়েছেন যেমন পশ্চিমবঙ্গ নিজের ফান্ডে নানান টাকার দ্বারা পশ্চিমবঙ্গ এখন থ্রি ডি সিনেমা এবং নানান রকম গান এবং নানান রকম মিডিয়াতে পশ্চিমবঙ্গ সাহায্য করেছেন এবং যার ফলে কলকাতা জায়গাতে নানান বড় বড় থিয়েটারস তৈরি হয়েছে কলকাতা আসানসোল দুর্গাপুর এর সঙ্গে পুরুলিয়াতেও সিভিএফ সিনেমার এক নানান দৃশ্য দেখা দিয়েছে এবং এইখানে পুরুলিয়ার এক প্রচুর বড়ো সিভিএফের ফলে এইখানে প্রচুর ইনকাম এবং ট্যাক্স পশ্চিমবঙ্গ সরকার নিজের নামে করতে পারে এবং সে ট্যাক্স পশ্চিমবঙ্গে আরও নানান হাট বাজার এবং নানান রকম হাট থেকে এবং সবজি চাষ ফল যা যা ট্যাক্স থেকে পশ্চিমবঙ্গ নিজের এন্টারটেনমেন্ট এবং মানুষের উন্নয়নের সামাজিক উন্নয়নের জন্য নানান রকম দিক থেকে সহায়তা করে থাকেন